অ্যাঁ বলছি দাদাএক কাপ দুধ চা দিন তো বলছি এ নতুন আইটেমে কী কী বিস্কুট এসেছে আর বলছি ওই গুড ডে কোম্পানির একটা হ্যাপি হ্যাপি টোয়েন্টি এই হ্যাপি হ্যাপি একটা বিস্কুট আছে না ওটা কি আছে আপনার আচ্ছা হ্যাঁ ওটা একটু দিন আর কী কী আর কী কী নতুন আইটেম কী রাখেন আচ্ছা আচ্ছা একই আর কী আছে বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর গজাটা কি টাটকা করবে নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি নতুন আইটেম যেটা এসেছে সেটার তার থেকে একটা দিন দেখি টেস্ট করে দেখি আগে না আপনি বিস্কুটের ওপরে দিন আগে বিস্কুটটাকে টেস্ট করে নিই